আপনি সবজি বিক্রেতা

ফ্রেশ বলতে কতটা ফ্রেশ মানে সকালে তুলবে তারপর বিক্রি করবে না কি আচ্ছা আমি অনেক কিছু আমি বহড়াশোল থেকে বলছি আপনি আচ্ছা তো আমি আমার একটা বিয়েবাড়ি আছে সেখানে আপনার দোকানের ভেজিটেবিলস অর্ডার দিতে চাই ধরুন সেই সবজির একটা তরকারি হবে তার জন্য ধরুন যা সব লাগে কুমড়ো তারপর আর কী কী লাগে যেমন গাজর গাজর

এইসব সবের কী সব দাম আছে বলতে পারবেন আর হুম আর হ্যাঁ টমেটো চাই তো অন্য তরকারির জন্যে

হ্যাঁ আদা রসুনের কিছু বলতে কোনো অফার আছে কী আপনার দোকানে ধরুন আমার বেগুন লাগবে প্রায় সাত আট কেজির মতো হ্যাঁ লিখে ফেলুন তাহলে আর টমেটো প্রায় পাঁচ কিলো লাগবে আলু একটা বস্তা হবে তো হ্যাঁ ওটা একটা দিয়ে দিন আর কুমড়ো পনেরো কিলো লিখুন আচ্ছা আর পিঁয়াজ আদা রসুন লেখেননি না ওগুলো লিখুন সবই ধরুন পিঁয়াজটা লিখুন দুকেজি পরে আবার লাগবে পিঁয়াজটা পাঁচ কেজি করে দিন আর আদা রসুনটা দুটোই এক কেজি করে দিন এক কেজি এক কেজি করে

ঠিক আছে আর আরও কিছু ছিল আর দুটো ছিল হ্যাঁ বিন ওগুলো বিন ধরুন এক কেজি করে সবগুলো লিখুন না গাজরও এক কেজি গাজর হ্যাঁ বরবটিও ওটা তোড়া হিসেবে বিক্রি হয় না ওজন হিসেবে তাহলে ওটাও দুকেজি করে দিন আর শাক বলতে কলমি শাক হবে তো ওটা দিয়ে দিন ওটাও পাঁচ ছকেজি করে দিন আচ্ছা ঠিক আছে সব হয়ে গেছে তো হ্যাঁ গাজরটাও লিখে দিন ওই এক কেজি ঠিক আছে না আছে মানে না আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন ঠিক আছে কুড়ি পার্সেন্ট ঠিক আছে